আমি আমার বাড়ির অতিথিদের সাথে ভালো ব্যবহারই করে থাকি ই কারণ তারা অতিথি তাদের সাথে তো ভালো ব্যবহার করতেই হবে আমি আমি তারা আসলে তাদের জন্য রান্না করতে চাই অনেক কিছুই ওই কিন্তু সব সময় তো সব জিনিসটা থাকে না সেক্ষেত্রে যখন যেটা থাকে আমি তখন সেটাই রান্না করে খাওয়াই আমি তাও অতিথি আসলে বেশিরভাগ সময়টাই আই হয়েছে চিকেন রান্না করি মটনটা সব সময় বাড়িতে থাকে না সেক্ষেত্রে আমি চিকেনটাই রান্না করি চিকেনের মালাইকারি চিকেন কষা এবং আমি এক একবার চিকেন বিরিয়ানি করেও রান্না করেও খাইয়েছিলাম আমার বাড়ির অতিথিদেরকে তারপর তো এমনি সাধারণ রান্না তো হয়েই থাকে এ ভাত ডাল শাক সব্জি যা তরকারি হয় সেগুলো হয়েই থাকে এবং আমি হচ্ছে অতিথিদের জন্য টিফিনের ব্যবস্থা করি এবং টিফিনে আমি চাউমিন রোল পকৌড়া এইসবগুলো বানিয়ে দিতে খুব ভালোবাসি এবং এইগুলো আমি বানাতে খুব ভালোই পারি তাই জন্য তারা আসলে তাদেরকে আমি এই রকমভাবে রান্না করে খাওয়াই এবং আমি বাজা বাড়িতে রান্না করতে না পারলেও বাজার থেকে কিনে নিয়ে এসে এ তাদেরকে আমি খাওয়ানোর চেষ্টা করি এবং আমি তাদের সাথে খুব ভালোভাবে ব্যবহার করে তাদেরকে সব কিছু রান্না করে খাওয়াই আই এবং তারাও খুব খেয়ে খুশি হয় এবং আমার বাড়িতে অতিথি আসলে আমিও খুব খুশি হই কারণ অতিথি আসলে সবার সাথে খুব মজা হয় এবং খাওয়া দাওয়া আড্ডা সব কিছুটাই খুব ভালো হয় সেই জন্য বাড়িতে অতিথি আসলে আমার খুবই ভালো লাগে এবং তাদেরকে আমি তাদের সাথে খুব ভালো ব্যবহারও করে থাকি এবং তাদের সাথে খুব আনন্দও করে রান আন তাদেরকে খুব আনন্দর সহিত রান্না করেও খাওয়াই যে রান্নাটাই করি না কেন সেটা আমি আনন্দ সহকারে করি এবং তাদেরকে খা খাওয়াতেও আমার খুব ভালো লাগে এবং আমি তাদেরকে খাওয়াতে ভালোবাসি